আমাদের দেশের বিভিন্ন ধর্মের মানুষ বাস করে বিভিন্ন ভাষার মানুষ একসাথে মিলে মিশে থাকি আমাদের এক এক রাজ্যে সংস্কৃতিও আলাদা একে অপরে আমরা মিলে মিশে থা বাস করি আমাদের দেশের জাতীয় ফলের নাম আম